আমার এলাকায় নতুন ব্যবসা শুরু করা যেতে পারে সেটি হতে পারে একটা ফাস্ট ফুডের দোকান অর্থাৎ চপ পকোড়ার দোকান কেন না আমার পাড়ার মোড়ে আহ যে দোকানটি ছিল সেটি এখন বন্ধ হয়েছে তাই আমি যদি করতে চাই সেটি আমি করতে পারি এই চপ পকোড়া মানে ফাস্ট ফুডের বিজনেসটা যদি আমি করি তাহলে আমি আশা করছি আমি এখানে লাভবান হবো